হ্যাঁ আমার কাছাকাছি কোনো শিল্প সরবরাহের দোকান আছে যেমন কেকের দোকান আমি বলছি কারণ কেক বানানোটাও একটা শিল্প বলে আমি মনে করি আমার দোকানে বিক্রি হয় না এমন জিনিস হল আইসক্রিম কেক এগুলোই আমার দোকানে বিক্রি হয় না আর আমি যদি শিল্প ও নৈপুণ্য থাকি তবে আমার প্রিয় শিল্প হবে কেক বানানো কারণ কেক বানানোটা খুবই কঠিন যেটা আমি দেখেছি একবার দুবার বানানোর চেষ্টাও করেছি কিন্তু আমি সফল হইনি তো আমি সেটা প্রিয় শিল্প হিসাবে দেখি এবং সেটা করার চেষ্টা আমি আপ্রাণ করে যাচ্ছি আর এর উপকরণ হিসেবে লাগে ময়দা ভ্যানিলা এসেন্স ক্রিম দুধ চকোলেট চকো পাউডার এই সবই লাগে এছাড়াও সেই কেকটাকে সুন্দর করে সাজানোর জন্য কিছু ফলও দরকার হয় যেরকম চেরি এগুলো আমরা ব্যবহার করতে পারি এছাড়াও যেগুলো ফন্ডেন্ট তৈরি করা হয় অনেক সময় বিভিন্ন ধরনের আর্ট করে বিভিন্ন ধরনের কিছু চিত্র করার জন্য এগুলো প্রয়োজন হয় এছাড়াও ডিম প্রয়োজন হয় কারণ ডিম অনেক সময় ফোলে বেকিং পাউডার বেকিং সোডা এগুলোও দরকার হয় তো এই সব উপকরণ কী কী পরিমাণে লাগবে সেগুলোও বুঝে বুঝে দিতে হয় তো এটাও একটা শিল্প বলে আমি মনে করি আর এই শিল্পটাই আমার কাছে প্রিয়